পৃথিবীতে অতিমাত্রায় বিখ্যাত বইয়ের সংখ্যা প্রচুর এবং তার সা অন্যদিকে সেই সকল বইগুলিকে বোঝার মানুষের সংখ্যা অনেক কম এরকম একটি বই যা আমাকে অতিমাত যা আমাকে রিক সুপারিশ করেছিল আমারই এক স্যার সেটির নাম হচ্ছে ইউলিসিস এটার লেখক হচ্ছে জেমস জয়েস তিনি আয়ারল্যান্ডের অধিবাসি এই বইটি অতিমাত্রায় বিখ্যাত তার কারণ হচ্ছে বইটিতে প্রায় হাজারখানেক পাতা রয়েছে এবং সেই হাজারখানেক পাতাতে একটি মানুষের ব্লুম নামে এক মানুষের চব্বিশ ঘন্টার এক ঘটনাকে বর্ণনা করা হয়েছে সকালবেলায় ঘুম থেকে ওঠা থেকে ব্রাশে হাত দেওয়া হাত দেওয়া থেকে শুরু হচ্ছে এবং রাত্রিবেলায় বেডে শুতে যাওয়া পর্যন্ত তার সারা একটা দিনের ঘটনাকে তিনি বর্ণনা করেছেন বইটি আপাত দৃষ্টিতে দেখতে গেলে খুবই সহজ মনে হচ্ছে কিন্তু এই চব্বিশ ঘন্টার মধ্যে এক জটিল মনস্তত্ত্বের পরিচয় দিয়েছে হ্যাঁ এই বইটির সবচেয়ে কঠিন যে অংশটা হচ্ছে তার ভাষাটি ভাষাটি কখনো প্রথম পুরুষে বর্ণনা করা হচ্ছে আবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে সেটা উত্তম পুরুষে বর্ণনা করছে কেউ এই যে ভাষার একটি সংমিশ্রণ রয়েছে যার ফলে বইটি মানুষের কাছে বোধগম্য হয়ে উঠতে পারেনি যদিও যা ভাষার দখল রয়েছে যাদের তারা কিন্তু এই বইটিকে অনেক গুণগত মান মান মানের বিচার করেছে অনেক গুনগত মান মানের দিক দিয়ে অনেক ওপরে রেখেছেন বা আমার ক্ষেত্রে বইটি এখনো ঠিক করে আমি পড়ে উঠতে পারিনি